হ্যালো কে বলছেন

বলুন বলছি কী সমস্যা বলুন

হ্যাঁ উপায় আছে তাহলে আপনাকে আপনাদেরও নিশ্চয়ই কাগজপত্র আছে আপনাদের যে জায়গাটা বলছেন নিশ্চয়ই তাহলে আপনাদেরও কিছু কাগজপত্র আছে সেক্ষেত্রে আপনাদের জায়গার দলিল বা জায়গার রেকর্ড এগুলো আছে পর্চা এগুলো আছে আপনাদের আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একদিন আমাদের এখানে আসুন আমাদের অফিসে আমার অফিসে তো চেক করে তাহলে কাগজপত্রগুলো দেখতে হবে আর যদি বি এল আর ওতে আরও কিছু কাগজপত্র বার করতে হয় বা এস ডি এল আর ওতে কিছু কাগজপত্র বার করতে হয় তো সেগুলো সেরকম বলে দেবো সেই মতো আমাদের মামলা করতে হবে ওদের তো আপনার যেহেতু ওদের মানে বিপক্ষে ফিজ আছে আমার মোটামুটি এক একটা হিয়ারিং করব এবারে প্রথমে তো কাগজপত্র রেডি কাগজপত্র রেডি ওই মোটামুটি দু তিনহাজার টাকা খরচা হবে তার পরে এবারে যখন মামলা কোর্টে যখন কেস দাখিল হবে তখন এবারে পার হিয়ারিং পাঁচশো টাকা করে ঠিক আছে সে না হয় কমসম করিয়ে দেওয়া যাবে অসুবিধের কিছু নেই আপনি তাহলে আমার অফিসে আসুন হ্যাঁ এসে পরে তাহলে কাগজপত্র নিয়ে আসুন আমি তো কোর্টে চলে যাই তাহলে আপনি সন্ধ্যের দিকে আসতে হবে সন্ধ্যের দিকে এসে আমার সঙ্গে দেখা করতে হবে তো কোর্টে চলে যাই সারাদিন আর না হলে শনিবার রবিবার কোর্ট বন্ধ থাকে শনিবার রবিবার আসতে পারেন সারাদিনই চেম্বার খোলা থাকে আমার ঠিক আছে তাহলে কালকে যদি কালকে তাহলে আপনাকে আসতে হলে সন্ধ্যাবেলায় আসতে হবে তাহলে সন্ধ্যাবেলায় আসুন আই আর আমাকে তাহলে একবার ফোন করে নেবেন আগে আসার সময় ঠিক আছে রাখছি রাখুন